বর্তমানে আমরা এখন নানারকম সাবানই ইউজ করি সাবান লিকুইড সোপ এইসবগুলোই ইউজ করি তাতে তেল মশলা কাটে ঠিকই কিন্তু মনে হয় স্কিনের কিছু প্রবলেম আমাদের হয় তো আয়ের আগের জেনারেশানে আমাদের মা কাকিমাবা তারও আগে ঠাম্মারা দেখতাম যে মাটি দিয়ে কিংবা ছাই দিয়ে বাসন মাজতো তা সেইটাতেই যেন বেশি পরিষ্কার পরি হতো এবং তেলটা তো কাটতোই বাসন পরিষ্কার হতো হাতের পক্ষেও সুবিধা ছিল আমাদের যে স্কিনের যে সমস্যাটা হয় সেটাও থেকেও রেহাই পাওয়া যেত বর্তমানে তো ছাইয়ের ব্যবহার নেই সব গ্যাস ব্যবহার হয় গ্যাসেই রান্না হয়

এখন আমরা ওই সাবানই ব্যবহার করি বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানির সাবান এছাড়া লেবুর রসেও অনেকটা পরিষ্কার হয় ব্যাস এইটুকুই